হ্যাঁ আমার সংবাদপত্রের মেলায় সামাজিক সাংস্কৃতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় সংবাদপত্রের মেলায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক যে সব বাংলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং ভাষা হিসেবেও সাংস্কৃতিক বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয় সমাজের বিভিন্ন রকম ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় সমাজকে উন্নত করার জন্য নানারকম সুযোগসুবিধা নিয়ে আলোচনা করা হয় এবং আরও অনেক রকম জিনিস আলোচনা করা হয় এসবগুলি সংবাদপত্রে দেওয়াও হয় শিল্প নিয়ে আলোচনা করা হয় ইত্যাদি